হ্যাঁ টুনি ম্যাডাম হ্যাঁ বলছিলাম যে আপনারা বলেছিলেন যে প্রি ওয়েডিং শ্যুটের জন্য যেতে হবে তো তারিখটা একটু বলুন ম্যাডাম সামনের সামনের রবিবার তো শ্যুটের জন্যে কি আমাদের শ্যুটের কতো কী মানে নেবো সে বিষয়ে আপনার দাদার সঙ্গে কথা হয়েছিলো দাদা বলেছিলেন সবই তো ঠিক আছে তিন দিনের তিন দিনের অনুষ্ঠান আর কি শুধু খালি মানে শ্যুটটা কি মানে যে বর বউ তাদের নাকি পুরো ফ্যামিলির ও তাহলে তো বাজেটটা অনেক বেশি পড়ে যাচ্ছে আর সে আপনার দাদার সঙ্গে বলেছি কিছুটা পেমেন্ট করেছে বাকিটা শ্যুটের পর পেমেন্ট করবে বললেন আর কোনো চাপ নেই তাহলে সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট একটু ঠিকঠাক করে রাখবেন আর যে ডেকরেটার আসবে হ্যাঁ যে মঞ্চ মতো করবে সেখানে একটু ফুল টুল দিয়ে গোলাপ ফুল বা রঙ বেরঙের ফুল টুল দিয়ে একটু সাজিয়ে টাজিয়ে রাখবেন হ্যাঁ আর সুন্দর একটা টব বা ফুলদানি রাখবেন তাতে একটু ফুল টুল রাখবেন মানে আমি যেগুলো জিনিসগুলো বলছি সেগুলো একটু ঠিকঠাকভাবে তৈরি করে রাখবেন হ্যাঁ তো সেই কথা তোমার আপনার দাদার সঙ্গে তো হয়েছে আপনার সঙ্গেও কথা হচ্ছে তাহলে আমি কখন বেলা ক কখন পৌঁছে যাবো কটার সময় ঠিক আছে তাহলে চিন্তা করবেন না আমি দশটার দিকে পৌঁছে যাবো ধন্যবাদ ম্যাডাম